আমি যখন প্রথম সাঁতার শিখেছিলাম তখন কিন্তু আমি ঠিকঠাকভাবে অতটাও সাঁতার আমি কাটতে পারতাম না কিংবা এপার থেকে ওপারে খুব একটা স্পিডে যেতে পারতাম না আস্তে আস্তে বছরের পর বছর যখন আমি আর সাঁতার কাটি একটু একটু করে যখন আমি শিখেছি তখন আমার স্পিডের লেভেলটাও বেড়েছে এমনকি আমি জলে ডুবে বেশিক্ষণ থাকতেও পারি তো এই দৃষ্টিভঙ্গিগুলো আমার মধ্যে পরিবর্তন এসেছে আর আমার অভিজ্ঞতা হলো আমি আগে জলের মধ্যে ডুবে থাকতে পারতাম না সেই অভিজ্ঞ যে জল খাওয়া অনেকে হয় না যে পুকুরের মধ্যে ডুবে থাকলে অনেকে জল খেয়ে নেয় তো অনেকে অজ্ঞানও হয়ে যায় তো সেই সবগুলো আমি এখন কাটাতে পেরেছি এখন অনেকটাই বেটার আমি সাঁতার কাটতে পারি আর আমার মনে হয় যে তোমরাও হচ্ছে ঠিকঠাকভাবে যদি সাঁতার প্রথমে একদিনে কিছু শেখা যায় না আস্তে আস্তে তোমরা আচ্ছা সাঁতার কাটতে কাটতে তোম তোমাদের স্পিড লেভেলটাও বাড়বে তোমরা এপার থেকে ওপার খুব স্পিডে আমি যেমন আগে এপার থেকে ওপারে যেতাম আধ ঘণ্টা লেগে যেত আস্তে আস্তে আস্তে আস্তে যেতাম কিন্তু এখন আমি দশ মিনিটের মধ্যে এপার থেকে ওপারে পুকুরে আমি যেতে পারি তো সেটা আমার খুবই ভালো লাগে যে আমি সেটা শিখতে পেরেছি আমার ইচ্ছে ছিল আমি সেটা শিখতে পেরেছি সেটা আমার খুবই ভালো লাগে